ভ্রমণ করেছি সাইকেলে করে সাইকেল চড়ে গিয়ে তারপরে সাইকেল সাইকেল গ্যারেজে রেখে সেখান থেকে বা অটো ধরে অটো ধরার পরে অটো থেকে নেমে বা বাস ধরলাম বাসে উঠে বাসে বাস খুব সুন্দর বা বাসে অনেকগুলো বগি থাকে আর বাস অনেকের স্যুট করে না বাসে অনেকের বমি হয় বাস চড়ে অনেকে ইস্কুলে যায় ইস্কুল কলেজ সবাই যায় ইস্কুলে কলেজে তারপর ভ্রমণার্থীরা ভ্রমণ করে ভ্রমণের জন্য ওদের একটা বাস ভাড়া করা হয় এইভাবে এক দিন বাস ভাড়া করে আমি সুন্দরবনে ঘুরতে এসেছিলাম সুন্দরবন খুব একটা সুন্দর ভালো জায়গা সুন্দরবন এখানে একটা গ্রাম অঞ্চল এখানে প্রচুর মানুষের জীবিকা প্রায় মাছ ধরেই চলে এখানে মানুষজন ধান চাষ করে আর হাঁস মুরগি ছাগল পালন করেই কাটায় না নদীতে অনেক মাছ আছে কাঁকড়া তার জঙ্গলের ভিতরে বাঘ আছে হরিণ আছে কুমির বিভিন্ন রকমের সাপ আছে বাঘ এরকম হল হলুদ কালারের হয় এখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় সুন্দরবনে মূলত আমার বাঘটা দেখা হয়নি কুমির দেখেছিলাম কুমির অনেক বড় হয় দেখতে তো এসব দেখার পরে দুপুরে খাওয়াদাওয়া হলো সেরকম খাওয়া খাওয়াদাওয়ার মেনু ছিল ডাল পাঁপড় আর ছিল মাছ মাছর ঝোল মাংসর তরকারি ছিল পোলট্রি এরপরে দুপুরের ঘুম ঘুমের পরে ছিল ঘুমের পর তারপর আবার আমাদের ট্যুর ছিল ট্যুরে উঠে আবার জঙ্গল দেখতে বেরিয়ে যাই বেরিয়ে বোটে করে যাচ্ছিলাম তখন বোটে উঠে তা বনে পাশ দিয়ে যাচ্ছি ওর ভিতরে বনে কত বানর আছে আর বানর অনেক বানর থাকে একসঙ্গে দলে ওরা এরকম গাছে চড়ে কেউ গাছে চড়ছিল কেউ খেলা করছিল এইভাবে ওপরে নিচে লাফালাফি করছিল অনেক বানর আমাদের দিকে তাকিয়েছিল তারপরে আমরা ওখান থেকে যেতে যেতে একটা বক দেখতে পাই বড় কালো বক সাদা বক সরি ভুল হয়ে গেছে সাদা বক ছিল তারপরে ওখান থেকে দেখি কিছু ফল হয়ে আছে গাছের যার জিজ্ঞেস কর জানা যায় ওগুলো কেওড়া কেওড়া ফল বলে কেওড়া ফল হয় তারপরে অনেক গাছ ছিল বান গা সুন্দরী গাছ তারপর সে ঘুরে আবার ঘুরে বাড়ি আসতে রাত হয়ে যায় রাত হয়ে ফিরে একদিনের ট্যুর ছিল ট্যুরের পর যখন ফিরে আসি ফিরে আসার সময় আবার বাসে আসি বাসে এসে ফিরছিলাম আর বাস ফিরে তারপরে আবার বাসে করে মায়াপুরে গেছি মায়াপুরও খুব সুন্দর জায়গা আমরা অনেক দিন পর সুন্দরবন ঘোরার পর মায়াপুর গেছি তারপরে কালীঘাট গেছি কালীঘাটের পট খুব বিখ্যাত একটা পট এই এই দেশে সারা দেশে বিখ্যাত ছিল বিদেশীরাও এই পট কিনে নিয়ে যেতেন এই কালীঘাটের পট এছাড়া সবথেকে বেশি যাই মায়াপুর কালীঘাট খুব সুন্দর এখানে কালীঘাটের অনেকে আসে বিয়ের জন্যে বিয়ে করতে আসে অনেকেই বেশিরভাগ সেই সব চিত্রই কালীঘাটে তুলে ধরা হয় কালীঘাট খু খুব সুন্দর একটা জায়গা আর বাসের কথা বলতে বাস খুব ভালো কন্ডাক্টরও ভালো ছিলো বাসের যিনি চালক তিনিও খুব সুন্দর গাড়ি চালান খুব ভালো আর রাস্তাঘাটও খুব সুন্দর রাস্তাঘাট ছিল খুব ভালো লেগেছে মূলত এই এগুলো আর আরও ঘোরার ইচ্ছা আছে সাম সামনে